হ্যাঁ আমাদের এলাকায় কাছাকাছি স্পট রয়েছে যেখানে আমরা বেড়াতেও গিয়েছিলাম পরিবার এবং বন্ধু বান্ধব দেশে বাচ্চারাও ছুটি কাটাতে যেতে পারে ছুটির দিনগুলোতে আর তাই এই স্পটটি দেখতে খুব সুন্দর তাই বাইরের পর্যটকরাও আসে এই স্পটটি দেখার জন্য আর এখানে ভালো আবহাওয়াও পাওয়া যায় তাই পর্যটকরা ছুটে আসে এই ভালো আবহাওয়া উপভোগ করার জন্যে তাই আমরা পাশাপাশি সবাইকেই বলেছি যে ওই স্পটে যেতে এবং সময় কাটাতে তাই বা যারা বা বসবাস করে তারাও আসে এখানে ছুটি এবং সময় কাটাতে এবং ছুটির দিনগুলোতেও সবাই আসে বিশেষ করে যারা হচ্ছে বাইরে কাজ করে তারাও ওই এখানে আসে সময় কাটানোর জন্য আর এখানে ভালো আবহাওয়া উপভোগ করা ভালো আবহাওয়া উপভোগ করার জন্য এখানকে আসে আর স্পটটি যেন সুন্দরময় করে তোলার জন্য এখানে সবাই আসে তাই